হ্যালো কল্যাণীদি আমি পিংকি বলছিলাম হ্যাঁ বলছিলাম যে আর আপনাদের ওখানে কি একই সমস্যা হচ্ছে আমাদের এখানে দেখুন না ভীষণ সমস্যা হচ্ছে এই যে কলকাতা থেকে ট্রেন ধরা হ্যাঁ সপ্তাহে মাত্র এই দু দিন ছুটিতে শনিবার রবিবার তো দু দিন ছুটি তো এই দু দিন ছুটিতে তারপর বাড়ি যাওয়া আসা এই যাতায়াতের এতো অসুবিধা কী বলবো আর সেটাই তো আমাদেরও সেই একই প্রবলেম ট্রেন ধরে এতোটা যাতায়াত নেওয়া সম্ভব হয়ে উঠছে না আর কি তাও মাকে হ্যাঁ হুম হুম হুম তারপর সবাই একেবারে না যাবে একটা আনন্দ এতো দিন পর বাড়ি ফিরি তাও এরকম যাতায়াতের যদি এতো এতোটা অসুবিধা হয় তো কীভাবে কী সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে কিছু খুঁজে পাচ্ছি না তাও বা এরকম করে অবস এরকম অবস্থা ট্রেন ধরার অসুবিধা যাতায়াতের অসুবিধা তারপর ঠিক কুড়ি মিনিট পর হুম সময় মতো ট্রেন যাওয়া আসা সেটাও তো হচ্ছে না কী জানি বাবা সেই জন্য এতোটা অসুবিধা হচ্ছে না কী বলবো তো আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম